হ্যাঁ সাঁতার শেখার জন্যে আমার ছোট ভাইকে এবং আমার অনেক বন্ধুবান্ধবকে আমি সাহায্য করেছি শুধু সাহায্য করিনি তাদের আগে থেকে অনেকটা মানসিকভাবে প্রস্তুতি করেছি যে সাঁতার শেখা খুবই দরকার সাঁতার শিখলে শরীর যেমন ভালো থাকে আর মৃত্যুর হাত থেকে জলে ডুবে যে অনেকের মারা যায় দেখেছি সেগুলো আর ভয় থাকে না তাই সাঁতারটা শেখা অবশ্যই দরকার এই জন্যে ছোটদের কিংবা আমার থেকে একটু বড় কিংবা আমার সমবয়সী যারা ছিল তাদেরকে আমি বলেছি কারণ আমার গুরুজনদের কাছ থেকে আমিও শুনেছিলাম সাঁতারটা শাখা খুবই দরকার কারণ জলে ডু পড়লে সাঁ যদি না কেউ উঠতে পারে তাহলে জলে ডুবেই তার মৃত্যু হয়ে যায় এটা একটা খুব খারাপ আর দুঃখজনক জিনিস তাই আমি সাহায্য করেছি যে আমার ছোট ভাই এবং আমার সহপাঠী এবং আমার অনেক বন্ধুবান্ধবদের হ্যাঁ সাঁতার শেখার সময় আমি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম একবার তখন তো আমি অত ভালো জানতাম না কিন্তু সেই পরিস্থিতি থেকে খুব সহজে আবার নিষ্কৃতিও পেয়েছিলাম একবার তো আমি ডুবেই যাচ্ছিলাম তখনই আমার হচ্ছে কি আরেকজন আমাকে দেখতে পায় আমার মা আর আমার এক কাকিমা তখন আমাকে ওই জলে থেকে তুলে নিয়ে আসে হ্যাঁ একবার আমার অনেক বন্ধুবান্ধবদের সঙ্গে আমি সাঁতার কাটছিলাম তখন আমার এক বন্ধু সে একদম সাঁতার কাটতে কিছুই জানত না সে আমাদের চোখের আড়ালে চলে গিয়েছিল আর চোখের আড়ালে যাওয়ার পরে সে অনেকটা গভীরেও চলে গিয়েছিল সেখান থেকে সে আর দম নিতে পারছিল না যতই পা উঁচু করছিল আর দম ফেলতে পারছিল না তখন আমরা একজন আমার আর এক বন্ধু সেটা লক্ষ্য করে এবং ও অন্যদেরকে বলে এবং সেটা আমি আবার উপরে আরও অনেক বন্ধুবান্ধব দাঁড়িয়েছিল আরও অনেকে ছিল সেটাকে আমি তাদেরকে আমি বলি যে একজন আমার বন্ধু খুব জলের মধ্যে খারাপ পরিস্থিতির ভিতরে পড়েছে তাকে একটু তুলতে হবে সাহায্য করতে হবে সবাইকে চেঁচামেচি করে আমি অনেককে জগাড় জড়ো করেছিলাম তারপর তাকে উপরে তোলা হয় সে বেশ সেন্সলেস মতো হয়ে গিয়েছিল তাকে গরম দুধের ব্যবস্থা করেছিলাম আবার তেল টেল দিয়ে তাকে অনেকটাভাবে সুস্থ করেছিলাম